মে মাসের তিন তারিখে আমার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমি আমার চল্লিশজন বন্ধুকে নিমন্ত্রণ করেছি তাই আপনাদের হোটেল থেকে এই খাবারগুলি আমার দরকার সেই খাবারের তালিকাগুলি হল ভাত ডাল সবজি পোস্ত মাছ মাংস মাংস বলতে আপনি পোলট্রির মাংস বা খাসির মাংস পাঁপড় ভাজা দই মিষ্টি এগুলি আমার লাগবে তিন তারিখে সন্ধ্যে সাতটার সময়ে আমার জায়গায় আমাকে এইগুলি পৌঁছে দিতে হবে এবং কী কী আমি ছাড় পাব এই খাবারে সেগুলি আমাকে জানিয়ে দিন এতে আমি খুবই উপকৃত হব